হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বলুন ভালো আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এক কাজ করুন কালকে তালে স্কুলে যাই গিয়ে টিফিন টাইমটায় তালে এই বিষয়ে ডিসকাসটা করে নেবো আর গত সপ্তাহে আসলে আমার তো যাওয়া হয় নি এই এই বিষয়ে আমিও আপনাকে কিছু বলবো বলে আমারও বলা হয় নি তো আমারও কিছু বলার আছে তো আমি তাহলে কালকে তাহলে যাই আচ্ছা আপনি কালকে কটার সময় আসছেন তাহলে

হ্যাঁ তাহলে তো সুবিধা হবে তবে আপনার সাথে বসলে বসে একটা কথা বললে ভালো হতো যদি আপনার তাড়াতাড়ি একটু হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কাল তাহলে দেখা হচ্ছে হ্যাঁ ওকে